আমাদের অঞ্চলে সমস্ত ধর্মের লোকই থাকে এবং বেশিরভাগ মেজর ধর্ম হিসাবে হিন্দু ধর্মের লোকেরা বেশি বাস করে এবং তারপরে ইসলাম এবং ইসলাম ধর্মের লোকেরা প্রায় দি হাফ বলা যায় এবং বৌদ্ধ এবং জৈনও খুব অল্প সংখ্যক বাস করে এ এবং এই অঞ্চলে কোনো বৈষম্য নিয়ে